দেখুন মশাই আপনাদের আমি খাবার অর্ডার করেছিলাম কিন্তু খাবারটা যে অবস্থায় এসেছে সেটি গ্রহণ করা সম্ভব নয় আমার পক্ষে কারণ প্যাকেট ছেঁড়া অবস্থায় খাবারটি আমার কাছে এসেছে দয়া করে খাবারটি আপনারা ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন